চা বানানোর জন্য বাড়িতে প্রথমে সসপ্যানে জল নিয়ে সেই জল উনুনে উপর আমি বসিয়ে গরম করলাম কিছুক্ষণ জল ফোটার পর সেই জলটাকে একটা গ্লাসে আমি নিয়ে নিলাম নিয়ে গুঁড়ো দুধ দিয়ে সেই জলে ভালো করে গুলিয়ে আবার সেই জলকে গ্লাসের যে জল দুধযুক্ত জল সেই জলকে আমি সসপ্যানে ঢেলে দিলাম সসপ্যানে ঢেলে চামচ দিয়ে কিছুক্ষণ নাড়তে থাকলাম যাতে দুধটা ভালো করে গুলে যায় এভাবে দুধ ফুটল কিছুক্ষণ ধরে ফোটার পর তারপর ওখানে চা পাতা দিলাম চা পাতা দিয়ে নাড়তে থাকলাম নাড়তে নাড়তে যখন চায়ের লিকারটা বেরোল বেরিয়ে ফুটতে থাকল তখন কিছুটা চিনি দিলাম চিনি দিয়ে আবার চামচ দিয়ে সসপ্যানে নাড়তে থাকলাম নাড়তে নাড়তে যখন চাটা ভালো করে ফুটল ফুটিয়ে কী করলাম ঢাকা দিয়ে দিলাম সসপ্যানের উপরে এবং গ্যাস আঁচটা কিছুটা কমিয়ে দিলাম তারপর কিছুক্ষণ পরে ঢাকনা খুলে আবার চা কিছুটা ফুটিয়ে নিলাম ফুটিয়ে সেই চাকে ছেঁকে এবার কাপে কাপে করে চা পরিবেশন করা হয়